এটা সাধারণত এইটাই ধরে নেওয়া হয় যে ব্যাঙ্কে মানে তার কাস্টমাররা যেসব পয়সাকড়ি জমা দেন সেগুলো ব্যাঙ্ক আবার সেগুলো কোনও শিল্পক্ষেত্রে শিল্পপতিদের সেগুলো লোন দেন এবং সেই লোনের ইন্টারেস্ট দিয়েই ব্যাঙ্কের ইনকাম হয় এবং সেই ব্যাঙ্কের লাভ থেকে ওনারা কাস্টমারদের ইন্টারেস্ট দিয়ে থাকেন কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে যদি দেখা যায় ব্যাঙ্কিংয়ে একমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ছাড়া কেউ সেরকম মানে স্টেবল ব্যাঙ্ক সেরকম কিছু নেই এবং ওরা কাস্টমার ফ্রেণ্ডলি খুব একটা নয় কারণ একমাত্র স্টেট ব্যাঙ্ক সব জায়গাতে পৌঁছোয় এবং বড় বড় ব্যাঙ্করা ওরা ছোট যারা মানে ইনভেস্ট করবে বা তাদের পক্ষে খুব একটা ওদের ইয়ে নয় মানে মিনিমাম হয়তো পঁচিশ হাজার টাকা হচ্ছে ওদের ইনকাম যারা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পঁচিশ হাজার টাকা দিয়ে তারা কী করে অ্যাকাউন্টটা খুলবে আগে যেরকম সরকারি ব্যাঙ্কে থাকতো পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে খোলা এটা সেইরকমই রাখা উচিত এটা ব্যাঙ্কের বিষয়ে বললাম বীমা উদ্যোগ এ বা নীতি ওরা পাবলিক খুব একটা এদের বিষয়ে খুব একটা ওয়াকিবহাল নয় বীমা বীমা উদ্যোগটা ওরা ইণ্ডাস্ট্রিয়াল বীমা যেগুলো করে সেটা তাদের কী করে সেগুলো খুব একটা পাবলিকের মধ্যে প্রচার এগুলো কিন্তু খুব একটা নেই তারা কী টার্মে দেয় কী এতে দেয় তারপরে অনেক সময় ওদের শিল্পেতে সেই টাকা ডুবে যায় এবং সেই টাকাটা ওরা অন্যান্য কাস্টমার সাধারণ কাস্টমারদের কাছ থেকে ওটা ওরা নেয় বড় বড় উদ্যোগপতিরা অনেক লোন যেগুলো ডিফল্ট করে সেগুলো চলে যায় ওটাকে কী বলে একটা ডেবট ফাণ্ডে যেটাকে কী বলে একটা সেইটাকে ওয়াইভ অফ যখন গভর্নমেন্ট করে অনেক দিন ধরে তারা ইন্টারেস্ট দিচ্ছে না অরিজিন দিচ্ছে না সেই টাকাটা যেটা লস হয় সেইটা জেনারেল পাবলিক থেকে ওটা উসুল করে এই সিস্টেমটা মানে সংশোধন করা উচিত